কৃষকরা পশুদের বিভিন্ন বর্জ্য পদার্থকে তাদের নষ্ট না করে বা পরিবেশকে দূষিত না করে কম্পোস্টিং সার হিসেবে ব্যবহার করে বা সেই আবর্জনাগুলিকে নিজেরা জমিয়ে রেখে একটা কম্পোস্ট সার বা চাষের উপযোগী উর্বর সার হিসেবে ব্যবহার করে এর ফলে সব যে সবজিগুলি চাষ করা হয় তাদের উন্নতি ঘটে কিন্তু পরিবেশের কোনো ক্ষতিসাধন হয় না যে কারণে এই কৃষকদের প্রতিপালন করা পশুগুলি যে বর্জ্য পদার্থ পরিত্যাগ করে সেগুলি নষ্ট হয় না বা পরিবেশকে ক্ষতি করতে পারে না কিন্তু আমাদের কাজে লেগে যায়